খবর এখন তো বিভিন্ন জায়গা থেকেই খবর পাওয়া যায় তো এখন টি ভি থেকেও ছোট থেকে তো আমরা রেডিও থেকে খবর শুনতাম তো আস্তে আস্তে সমাজের উন্নতি হলো তো তার পরে মানুষ রেডিও থেকে টি ভিতে মানুষ দেখতে লাগল তো টি ভির চল ছিল বহুত যুগ ধরে টি ভিতে মানুষ সংবাদ শুনতে লাগল তো এবার আস্তে আস্তে মানুষ আরও সমাজ আরও উন্নতি হলো আমাদের দেশে আরও উন্নতি হলো আমাদের গোটা পৃথিবীও আরও উন্নতি হলো তো এখন মানুষ বেশিরভাগ যেটাতে খবর দ্রুত ছড়াচ্ছে খবর সবাই যেটাতে দ্রুত পাচ্ছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অনলাইন মাধ্যম অনলাইন সংবাদ তো অনলাইনের মাধ্যমে আপনি যে কোনো খবর বা যে কোনো কিছু খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এবং খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায় তো অনলাইন যে সংবাদটা বলব আমি তো যতটা ভালো ঠিক ততটাই খারাপ কারণ আগে তো আগে অনলাইনের এত চল ছিল না মানুষ টি ভিতেই সব সংবাদ পেত তো এখন অনলাইনের মাধ্যমে এখন অনলাইনে বলতে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এসবের মাধ্যমে খুব দ্রুত যে কোনো নিউজ ছড়িয়ে যাচ্ছে তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছেও যাচ্ছে তাড়াতাড়ি তো এখন কী হয়েছে যেমন ভালো দিকটাও আছে তো তেমন খারাপ দিকটাও আছে কারণ এখন মান বিভিন্ন মেয়েদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে খুব দ্রুত বা অনলাইনের মাধ্যমে যেগুলো একটা মেয়ের লাইফই নষ্ট করে দিচ্ছে সারা জীবনকার মতো তারপর যেমন ভালো খবরও ছড়িয়ে যায় তেমনি খারাপ খবরও ছড়াতে টাইম লাগে না তো যতটা ভালো ততটাই খারাপ আমাদের অনলাইন তো আমি কী বেছে নেব বলতে এখন সবাই অনলাইনেই সব কিছু হয় তো অনলাইনই বেছে নেব তো সেটা নিয়ে কতটা খারাপ বা কতটা ভালো সেটা নিজের ওপর নির্ভর করে নিজের সাবধানতা থাকতে হয় তো সবসময় এটাই বলব যে এগুলোই এখন অনলাইনের মাধ্যমে সংবাদপত্রটাই আমি বেছে নেব